এই কেটে যাচ্ছে মোটামুটি তুই কেমন আছিস বল হুম কী করছিস এখন এই তো আমি বসে আছি রে ফোন ঘাঁটছি হুম হুম হুম হ্যাঁ রে আর বলিস না আমার একটা ভাই আছে এতো ফোন ইউস করে এতো ফোন ইউস করে ওকে পড়ানোর অভ্যাস চলে গেছে ওর মা একদম পড়াতে বসতে পারছে না স্কুল থেকে বার বার ফোন করছে না রেজাল্ট ভালো হয় নি ক্লাসে ঠিকঠাক অ্যাটেন্ড করছে না এরকম অবস্থা এতো ফোন ইউস করছে হ্যাঁ রে এখন বাবা মা দুজনের হাতেই ফোন থাকার ফলে বাচ্চারাও ফোন ঘাটছে ওদেরও দোষ নাই বাবা মা যদি নিজেরা যদি ফোন না ঘেঁটে ও ফাঁকা সমায়টা নিজেরা যদি বই পড়া অভ্যেস করেন আর যদি বাচ্ছাকেও বাচ্চারাও সেটা দেখে তবে তো তারা করবে না বাবা মাই তো সব সমায় ফোন ঘাঁটছে বাচ্চাদের পড়াতে বসা ছেড়ে

হ্যাঁ হ্যাঁ একদমই তাই একদমই তাই শুধু ফোন ঘাটছে কী আর বলবি বিভিন্ন রকমের গেম এটা সেটা করছে মানে পড়াশোনার যেটা কাজ তো আমরা ফোন থেকেও করতে পারি পড়াশোনার কিছু যদি আমি খুঁজে না পাই কিন্তু ওরা তো এখনো সেটা শেখে নি শুধু গেম শিখেছে শুধু গেমই দেখছে সারা দিন গেম দেখছে পড়াশোনার কথা বললেই রেগে যাচ্ছে এর ফলেই তো এতো খারাপ রেজাল্ট হচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ